হ্যালো বিভূতিবাবু না আপনার কি দোকান আছে স্টেশনারি দোকান আছে আপনার দোকানে কী কী পাওয়া যাচ্ছে চুরি মালা চিরুনি টিরুনি টিকলি পাত এসব আছে সিটি গোল্ডের মাল পত্র ও আছে আর সিটি গোল্ডের মালার দাম বর্তমান দিনে কি পঞ্চাশ টাকার মধ্যে হবে ভালো মালা ও হ্যালো আর আংটি টাংটি কিছু আছে আংটি সিটি গোল্ডের আংটিও আচ্ছা আচ্ছা খুব ভালো আর বাচ্চাদের কিছু খেলনাপাতি রয়েছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা তালে টিকলি পাত মেয়েদের টিকলি পাত কতো করে দাম ও ওইটে সব থেকে কম দাম পাঁচ টাকা পাতা আর ব বেশি দামের কিছু নেই ও মা মানে কম কমা দামি থেকে ব বেশি দামিও আছো নাকি হুম ঠিক আছে তাহলে আর বডি স্প্রে আছে বডি স্প্রে স্টেশনারি দোকানে তো সবই পাওয়া যায় বডি স্প্রে আপনার নখ পালিশ নেলপলিশ থাকবে এভরিথিং আছে এভরিথিং আচ্ছা আচ্ছা খুব ভালো স্টেশনারি দোকানে অনেক কিছু মালই পাওয়া যাচ্ছে এটাই খুব ভালো তাহলে আমি যাবো আর